প্রথমে আমি একটা কুর্তি কিনবো বলে বাজারে গেছিলাম বাজারে যেয়ে ওটা পছন্দ করলাম আমাকে কুর্তি পরতে ভীষণ ভালো লাগে দোকানে গেলাম দোকানে যেয়ে একটা লাল রঙের কুর্তি কিনলাম বাড়িতে নিয়ে এলাম পুরো কুর্তিটা খুলে দেখলাম দারুণ গ্লেজ চিকনের কাজ করা আছে খুব সুন্দর যেমন তাঁত বাড়িতে তাঁতের শাড়িতে বা সব ডিজাইন করা থাকে সেরকম কুর্তিতেও নানান রকমের নকশায় ভর্তি আমার খুব ভালো লাগে কুর্তি পরতে আমি ওই জন্য বাজারে যাই বাজারে যেয়ে নিজস্ব পছন্দ করে কুর্তি নিয়ে আসি নিয়ে এসে বাড়িতে স্টক করে রাখি কুর্তি পরতে আমাকে ভীষণ ভীষণ ভালো লাগে